কাপড় ধোয়ার ক্ষেত্রে প্রধানত গুড়ো সাবান এবং সাবান ব্যবহার করে থাকি এবং সেগুলিকে অত্যন্ত যত্ন সহকারে কেচে সেগুলি পরিস্কার পরিছন্ন হল কিনা সেই বিষয়ে নিশ্চিত হয়ে তারপরে সেগুলিকে রৌদ্রে মেলে দেওয়া হয় রৌদ্রে মেলে দেওয়ার পর সেগুলিকে যা হয় রৌদ্রে সেগুলি শোকানোর পর সেগুলিকে নিয়ে আসতে হয় বাড়িতে নীচে নামিয়ে আনি নীচে নামিয়ে আনি এই কথাটি বলছি এই কারণেই যে আমাদের যেহেতু সেগুলিকে ছাদে মেলে দিয়ে আসতে হয় সেই কারণে আমাকে নীচে নামিয়ে আনতে হয় আর জলের অপচয়টা আমি একেবারেই করি না তার কারণ জল যেনো কোনোভাবে অপচয় না হয় সেই বিষয়ে সবসময় সচেতন থাকতে হয় আমার মনে হয় প্রত্যেককেই এই বিষয়ে সচেতন থাকতে হবে কারণ জলের অপচয় হলে সেটি বড়ো অপরাধ বলেই আমি মনে করি কারণ এখন সারা পৃথিবী জুড়েই জলের একটা সংকট চলছে সেই জন্য এই বিষয়টি অত্যন্ত সচেতনভাবে আমি করে থাকি এবং এটি আমার একটি সুঅভ্যাস বলে আমি মনে করি